ভারতের শিক্ষাব্যবস্থা অনেক ভালো দিকও আছে এবং অনেক খারাপ দিকও আছে যেমন ভারত সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলা শিক্ষার্থীর হার আগের থেকে তুলনায় বাড়িয়েছে যাতে অনেক দূর থেকে বিদ্যালয়ে আসতে পারে তার জন্য তাদেরকে সাইকেলও দেওয়া হয়েছে পড়াশুনার জন্য কন্যাশ্রীও দেওয়া হয়েছে আরো প্রকল্পের মাধ্যমে ভারত শিক্ষার ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করা হয়েছে এবার কিছু খারাপ দিকও আছে তা হল প্রাথমিক বিদ্যালয়গুলিতে একটু উন্নত করা দরকার তার সাথে সাথে বইগুলোও উন্নত করা উচিত এবং শিক্ষক শিক্ষিকারা যোগ্যতা হিসাবে কাজ দেওয়া হোক তা অপরদিকে অন্য দেশের বিদ্যালয়গুলি খুব উন্নত হয়েছে সেখানকার বাচ্চারা নানারকম বিষয় জানতে পারছে তাদের বইগুলো উন্নত থাকার কারণে এবং সঠিক শিক্ষক শিক্ষিকা থাকার জন্য